আমি অনেক বড়ো বড়ো লেখক এবং অনেক মনীষীদের কাছ থেকে অনেক বই পড়ে ওখান থেকে কিছু অংশ নিয়ে আমি আমার নিজের মতন অং সমাজের জন্য অনেক বই এবং সাহিত্য গান আবৃত্তি অনেক কিছু লিখেছি সমাজের জন্য এবং সমাজকে আমি এইসব উপহার দিতে চাই এবং আমি একটি কোম্পানিতে গিয়ে এই সব সাহিত্য বই ছাপিয়ে এবং সমাজকে ও উপহার দিয়েছি যাতে সমাজ আরো ভালো করে বুঝতে পারে যে আমি কী আমি যে বিষয়গুলি লিখেছি এবং এ বিষয়গুলি তুলে ধরতে তারাও যেমন আমার সামনে এগিয়ে আসে এবং সমাজকে আরো আরো আমি কিছু উপহার দিতে এ চাই এবং সমাজকে এসব কাজে এগিয়েও আসতে হবে এবং এসব কাজে আগ্রহ হতে হবে সমাজকে তার নিজের মতো করে বাঁচতেও হবে এবং সমাজকে আমি আরো জাগ্রত করে তোলার জন্য আরো অনেক কিছু সমাজের জন্যে লিখতেও চাই